হ্যাঁ বলো খবর ভালোই আছে চলে যাচ্ছে আচ্ছা

হ্যাঁ পটল আছে কাঁচকলা আছে হ্যাঁ আরো অনেক কিছুই তো আছে বুঝলেন পটল ষাট টাকা কিলো হ্যাঁ ও কি করবে বাজারের অবস্থা খুব খারাপ যা হাই রেট না পেঁপেও আছে চল্লিশ টাকা

সে তো জানি কাস্টমার আমার বরাবরের হুম না না আমি দাম বলি নাই দাম আছে বাজারে বলেই বলছি আমি বাজার খুব হাই রেট হ্যাঁ দশ টাকা জোড়া দশ টাকা জোড়া কাজ আছে মোটামুটি দেখে গেলে হবে

পালং শাক পালং শাক পঙ্কশাক সবই আছে পালং শাক আছে কী হচ্ছে কী কী হচ্ছে অসুবিধা আর সবজি সবচেয়ে ভালো পেঁপে খাওয়াও কাঁচকলা খাওয়াও এগুলো হুম

পেঁপে ঠান্ডা জিনিস

পেঁপে ওই তো বললাম চল্লিশ টাকা চলছে তুমি এসো তারপর কিছু কম বেশি করা যাবে হুম বুঝলে কলা দশ টাকা জোড়া না বাজার রেটই এরকম আছে বাজার খুব হাই রেট